আপনাদের দোকান খোলা আছে কি বন্ধ আছে সেটা জানার জন্যই এখানে খোঁজ নেওয়া হয়েছে তো আমার এই সময় এই মুহূর্তে আমার বাড়িতে কিছু অতিথি আসায় আমি কিছু খাবার অর্ডার করতে চাই তো আপনারা সঠিকভাবে এর বিস্তারিত জানিয়ে দিন কোথা থেকে কীভাবে কী খাবার অর্ডার করবো কোন অ্যাপস থেকে কোন ওয়েবসাইটের মাধ্যম থেকে খাবার অর্ডার করবো এছাড়াও কোন অ্যাপস থেকে খাবারগুলি অর্ডার করলে সুষম খাবার হিসাবে আমার বাড়িতে ঠিক সময়ে ডেলিভারি পৌঁছাবে এ সমস্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে যোগাযোগ করা এছাড়াও আমার বাড়ির লোকেশন থেকে কত কতদূর অব্দি আসতে সময় লাগবে কতক্ষণ সময় লাগবে ঠিক ঠাক সময়ের মধ্যে আসবে কি না এ সমস্ত বিস্তারিত জানালে খুবই ভালো হতো এছাড়াও আমি কী কী খাবার অর্ডার করবো সেই সমস্ত খাবারগুলি ঠিক ঠাক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ও নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার জায়গায় ভরে খাবার নিয়ে আসবে কীভাবে ডেলিভারি হবে না হবে অ্যামাউন্ট কতো পড়বে সে সমস্ত বিষয়ে বিস্তারিত জানালে খুবই ভালো হতো এছাড়াও আমার বাড়ির সামনা সামনি যদি একটি এরকম ওয়েবসাইট থাকতো যেখান থেকে বা যে যে অ্যাপস থেকে আমি খাবারটি অর্ডার করতে পারতাম খুব তাড়াতাড়ি আমার বাড়িতে তাহলে ডেলিভারি হতে পারতো এই সমস্ত বিষয়গুলি জানতে পারলে খুবই খুবই ভালো হতো এছাড়াও এলাকায় ডেলিভারি করে কী না তা নিয়ে আমি নিশ্চিত নয় আপ আমার আধার কার্ড অ্যাপ বা আ আমার অর্ডারের অ্যাপ ব্যবহার করে অথবা রেস্তোরাঁতে কল করে এসবের উপলব্ধ জানতে পারলে খুবই ভালো হতো